আমাদের এখানে দশ বারোটা গ্রাম ও পরপর দুটি শহর রয়েছে তো গ্রামগুলি এবং শহরটি খুবই উন্নত তো আমার প্রথমত উদ্দেশ্য ছিলো যে আমাদের গ্রাম ও শহরের যে উন্নতি সে উন্নতি কত দূর পৌঁছেছে আমাদের বর্তমান সরকার কত দূর পৌঁছে দিতে পেরেছে সেটা লক্ষ্য করা তো আমি প্রতিদিন একটা করে গ্রাম দর্শন করতে যেতাম ঘুরতে যেতাম সেখানে দেখতাম সেই গ্রামের কতটা উন্নতি হয়েচে সেই গ্রামের কী কী পৌঁছেছে কিছি কী কী পৌঁছায়নি তো এরকম অনেক অনেক গ্রামই দেখেছি এখনও বিদ্যুৎ জলের ব্যবস্থা এবং অনেক জিনিস যেগুলো এখনও ঠিকঠাক করে পৌঁছোয় নি কিন্তু সেখানে আরও বেশ কিছু ভালো জিনিস দেখে এসেছি যে শহরে যেইভাবে রাসায়নিক সার এবং কীটনাশক দিয়ে বিভিন্ন ধরনের ফসল ফলানো হতো সেখানে এখনও গোবর সার এবং কেঁচো সার দিয়ে তারা নিজেদের দৈনন্দিন পরিকাঠামো বজায় রেখেছে তো গ্রামগুলি এক দিকে দেখতে গেলে খুবই ভালোতে আছে পরিবেশ দূষণের দিক থেকে দেখতে গেলে ভালোতে আছে কিন্তু উন্নতির দিক থেকে দেখতে গেলে গ্রামগুলি খুব পিছিয়ে তো এই হিসেবেই আমি আমার উদ্দেশ্য নিয়ে বহু গ্রাম ঘুরেছি তা তার মধ্যে অনেক গ্রাম খুবই উন্নত এবং অনেক অনেক গ্রাম রয়েছে যেগুলি এখনও খুবই অনুন্নত